গ্রামীণ সম্প্রদায়ের তরুণরা অনেক দূর লেখা পড়ার পরেও যখন চাকরি বাকরি পায় না তখন কৃষিকাজকেই জীবিকা হিসেবে প্রাধান্য দিয়েছিল আগে ধান চাষ করতে গেলে প্রচুর কষ্ট হতো এখন সেই সব কষ্ট হয় না যে সেইসব ধান চাষ ধান চাষ আলু চাষ করার জন্য সবকিছু মেশিন বেরিয়ে গেছে ধান বীজ ছড়িয়ে দিলেই ধান গাছ হয়ে যায় আলু বীজ পুঁতে দিলে আলু আলু গাছ হয়ে যায় এবং হচ্ছে আগে হচ্ছে কুঁয়ো থেকে জল তুলে জল জমিতে জল দিতে হতো এখন হচ্ছে জমিতে জমিতে যে সাব মার্শাল হয়ে গেছে পাইপ লাইন হয়ে গেছে সেই কারণে তরুণদের হচ্ছে তরুণ তরুণীদের কোনো কষ্ট হয় না জমিতে চাষ করতে তাই হচ্ছে তরুণরা এইসব সহজ উপায় কাজে লাগাচ্ছে